আমি এই একমাস আগে অনলাইন থেকে একটি হেডফোন নিয়েছিলাম হেডফোনটি মিভি কোম্পানির হেডফোনটি আমি সাতশো টাকা দিয়ে নিয়েছিলাম তো হেডফোনটি কিছুদিন চলার পরে অতটাও ভালো চলছে না এবং হেডফোনটির সাউণ্ড কোয়ালিটি অতটাও ভালো নয় যতটা আমি ভেবেছিলাম এবং সাতশো টাকা দিয়ে হেডফোনটি কেনায় আমার খুব একটা লাভ হয়নি কারণ হেডফোনটার ব্যাটারি ব্যাকআপও অতটা ভালো নয় এবং হেডফোনটার কালারও অতটাও ভালো নয় এবং আমি যে হেডফোনটা কিনেছি সেটা খুব ভালো চলছে না এবং বেশির বেশিরভাগ সাউণ্ড লিক করছে তো আমার হেডফোনটা খুবই প্রবলেম হয় আমার মতে আমি যদি ওই সাতশো টাকা দিয়ে বোট কোম্পানির কোনও হেডফোন নিতাম বা অন্য কোম্পানির কোনও হেডফোন নিতাম আমার মনে হয় ভালো হতো বা তার থেকেও আমার এখন মনে হচ্ছে যদি আমি দোকান থেকে কোনও হেডফোন কিনতাম তাহলে হয়তো আমার ভালো হতো আমার মতে সাতশো টাকা দিয়ে এই মিভি কোম্পানির হেডফোনটি নিয়ে আমার একদমই বেকার হয়ে গেছে এবং আমার অনেক টাকা লসই হয়ে গেলো